বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুব একটা সহজ কাজ নয় কিন্তু তার কারণ এতে অনেক ব্যয়বহুলও হয় তবে কী পছন্দর মতো বাগান যদি তৈরি করতে যাই তো সেখানে তো একটু ব্যয় হবেই তার কারণ প্রথম কথা যে বাগানটাকে চারপাশটা আমাকে প্রথম তো একটা বেড়া দিতেই হবে নাহলে তো সেখানে ছাগল বা গরু এসে সে বাগানটা নষ্ট করে দেবে তো সেখানে আমি যদি পাঁচিলও দিতে যাই তো সেখানে আমার অনেকটা ব্যয় হয়ে যাবে এরপর বাগানের ভিতরে যে আগাছা আছে সেগুলো তো আর একার পক্ষে কোনো দিন সম্ভব নয় যে একটা বাগান পরিষ্কার করা তো সেখানে আমাকে কীটনাশক কিনে আনতে হয় সেখানেও একটা পয়সা ব্যয় হয় এরপর বাগানটা ভালো করে রেডি করে সেখানে মাটি যেটা সেটাকে তো আমাকে প্রথমত কুপোতেই হবে আর সেখানেও কুপোতে গেলেও একার দ্বারা হয় না তো সেখানেও দু তিনজন ব্যক্তি তো লাগবেই তো তাদেরকে দিয়ে যিনি কাজ করায় সেখানেও আমাকে পয়সা বা অর্থ ব্যয় হয় এরপর সেই বাগানে দামি কোনো ফুলের বা ফলের গাছ যদি আমি লাগাই তো সেটা আমাকে কিনে আনতে হবে সেখানেও একটা ব্যয় হয় কারণ ভালো গাছ লাগাতে গেলে সেখানে তো পয়সা একটু মানে অর্থ তো ব্যয় হবেই এই সব কারণ তো আছেই তারপর সেই বাগানটাকে ভালো করে যত্ন সহকারে সেখানে জল যেন ঠিকঠাক পাই সেই জন্যও আমাকে সেখানে একটা প্রথম কথা কল বা জলের কল যেটা যেখান থেকে জল পাওয়া যাবে সেই কলের ব্যবস্থাও আমায় করতে হবে তো সেখানেও অনেকটা পয়সা ব্যয় হয় আর তারপর যদি কোনো রকম কোনো আমার ফলের গাছে বা ফুলের গাছে কোনো রকম পোকা মাকড় বা কীট পতঙ্গ যদি সেখানে যাতে না সেই সব গাছ নষ্ট করে দিতে পারে সে সেই জন্য আমি সেখানে প্রথম কথা কোনো রাসায়নিক মানে ঔষধ ব্যবহার করি তো সেখানেও অনেকটা পয়সা অর্থ ব্যয় হয়ে যায় এই সব মানে গাছে লাগা মানে বাগান তৈরি করা বাড়িতে মানে সেখানে প্রায়ই অনেকটাই পয়সা বা অর্থ ব্যয় হয় তবে কী হয় বাগান আমাকে মানে রক্ষণাবেক্ষণ করতে খুব ভালো লাগে সেই জন্য অর্থ ব্যয় হলেও আমি বাগানকে ভালোবেসেই সেখানে গাছ লাগাই আর সব থেকে খুশি লাগে কখন যখন আমার সেই এতো পরিশ্রমের পর যখন সেই ফল বা ফুলের গাছে যদি ফুলের গাছে ফুল ফুটে থাকে বা ফলের গাছে যখন ফল দেখতে পাই তখন মনে হয় যে মানে এতোটাই আমি যে পরিশ্রম করেছি অর্থ ব্যয় করেছি তখন এই সব মানে ফুল আর ফলের গাছ দেখে মন ভালো হয়ে যায় এবং সব কিছু মানে এতো পরিশ্রম ভুলে যাই ফুলের মানে গাছ দেখে ফলের গাছ দেখে